হ্যাঁ আপনি কি মাস্টারমশাই বলছেন

অনেক ধন্যবাদ স্যার মাস্টারমশাই আমার ছেলে এসেও বাড়িতে বলেছে এবং আমাকে এবং তার বাবাকে যে এরকম স্যারেরা আমাদের মাস্টারমশাইরা সবাই মিলে পিকনিকে যাচ্ছে মাইথনে আমি যাবো কি আমি সঙ্গে সঙ্গে আমরা অনুমতি দিয়েছি আপনারা যখন যেখানে আছেন তখন তো আমাদের কোনো চিন্তা করার জায়গাই নেই এতো ভালো একটা পরিবেশে আপনাদের সঙ্গে থাকবে তাদের ছত্র আপনাদের ছত্রছায়ায় থাকছে এটা তো আমাদের পরম পাওয়া কোনো নির্দ্বিধায় সে আপনাদের সঙ্গে যাবে এবং মজা করবে আরও বন্ধুদের সঙ্গে সে একটা দিন কাটাতে পারবে প্রকৃতির কোলে এটা তো বড় পাওনা বলুন আজকের দিনে একদম হুম হুম হ্যাঁ তাহলে আপনি ছেলে ছেলেকে বলে দেবেন যে স্কুলে জানিয়ে দেবেন স্যার কখন থেকে উঠতে হবে কোথা থেকে সেই যোগাযোগটা তাদের সঙ্গে করে দিলে সুবিধা হবে ঠিক আছে ঠিক আছে মাস্টারমশাই আমি তাহলে কালকেই ছেলের হাত দিয়ে তাহলে পাঠিয়ে দেবো দুশো টাকা ঠিক আছে একদম আপনি সঙ্গে করে ওদের নিয়ে যাবেন এটা একটা পরম পাওয়া এখনকার দিনে এই দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন খুব ভালো লাগবে আমাদেরও ভালো লাগলো আমার ছেলে এই এই জিনিসটা উপভোগ করতে পারবে বলে ঠিক আছে তাহলে রাখি ঠিক আছে